একটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছি যেখানে বয়স্ক এবং তরুণরা দুজনেই যুক্ত সেখানে যেমন বয়স্কদের চিন্তা ভাবনা ভিন্ন তেমন তরুণদের চিন্তাভাবনাও ভিন্ন ওরা তাদের নিজেদের কুসংস্কার এবং তাদের পুরনো চিন্তা ভাবনার মধ্যে থাকতে ভালোবাসে কিন্তু তরুণরা তাদের নিত্য নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে এখন উন্নতি করার চেষ্টা করে যারা বয়স্ক গোষ্ঠীর লোক আছে তারা ভাবে তাদের আগেকার চিন্তাভাবনার সাথে চলতে এবং সেইভাবেই উন্নতি করতে কিন্তু তাদের সাথে তরুণদের কোনো চিন্তাভাবনার মিল থাকে না তার জন্য অনেক সময় অনেক মতের অমিলের জন্য ঝগড়া অশান্তিও শুরু হয় কিছু ক্ষেত্রে কিছু কিছু কথার বয়স্করা ঠিক হয় আবার কিছু কিছু ক্ষেত্রে তরুণরাও ঠিক হয় বয়স্কদের চিন্তা ভাবনা এমনও থাকে যে মেয়েদের বেশী পড়ানো না পড়াবে না এবং তাদেরকে বিয়ে করতে হবে রান্না করতে হবে হিন্দুদের চিন্তাভাবনা থাকে পরিপক্ক এবং সমাজ গ্রহণযোগ্য কিন্তু যুবকদের চিন্তা ভাবনা অন্যরা তারা সামনে ভবিষ্যতে এগিয়ে চলার জন্য বিভিন্নরকম পরিকল্পনা করে থাকে বিভিন্নরকম প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ এগুলি খুঁজে থাকেন তাদের কাছে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্য থাকে সেই হিসেবে তারা অনেকেই নিজের বিভিন্ন পথপ্রদর্শক বা মানুষের থেকে অন্য সন্ধান করে এবং নতুন কর্মে যুক্ত হওয়ার প্রচেষ্টা করে